আমার পাখি দেখার জায়গা অনেকেই আছে আমার বাড়িটাই আমার কাছে পাখি দেখার জায়গা কারণ আমার বাড়িতে রোজ সকালে উঠে আমার দুটো পাখি আছে যে সকালবেলা উঠেই প্রথমেই আমার সামনে এসে উপস্থিত হয় আমি তাদেরকেই দেখি পাখি দেখার জন্য কোথাও যাওয়ার দরকার হয় না পাখি আপনারা আপনাদের বাড়িতেই দেখতে পাবেন কিন্তু কিছু পাখি আবার আছে যাদেরকে দেখার জন্য পাখি দেখার জায়গায় যেতে হয় যেরকম চিড়িয়াখানাও হতে পারি আবার সুন্দরবনেও হরতে পারি তাই আপনি যে পাখির এখানে দেখতে পাবেন সেখানেই আপনার ভালো লাগবে পাখি দেখার বিভিন্ন জায়গাও আছে কিন্তু আপনার কাছে আপনার বাড়িটার দেখবেন আপনার বাড়িতেই অনেক পাখি আসে যা আপনার ভালো লাগবে তার জন্য নতুন করে কোথাও ঘুরতে যাওয়ারও দরকার হয় না পাখি যেমন সবার প্রিয় তেমনি পাখি বাড়িতেও থাকে তাকে আমার কাছে আমার প্রিয় পাখি বলতে গেলে আমার বাড়ির দুটো পাখি আমার কাছে খুব প্রিয় যে দুটো পাখি আমি সকালবেলা উঠেই তাদেরকে দেখতে পাই এবং যেদিন আমি না দেখি তখন মনে হয় কিছু যেন একটা নেই তাই সকালবেলা উঠেই তাদেরকেই আমি প্রথমে দেখি সেই পাখি আমার খুব ভালো লাগে তাদেরকে খেতে দেওয়া তাদেরকে আবার লক্ষ্য রাখা তাদেরকে ডাকলেই তারা ঠিক চলে আসে তেমনই আপনাদেরও যদি এরকম থেকে থাকে আপনারাও সেই পাখিকে সুরক্ষিত রাখুন সেই পাখির জন্য একটি জায়গা দিন দেখবেন আপনার পরিবেশেও সেই পাখি ঠিক মানিয়ে নিয়েছে আপনি যদি পাখিটাকে ভালোবেসে আপনার বাড়িতে রাখেন তাহলে দেখতে পাবেন কিছুদিন পরে ওই পাখিটাই আপনার বাড়িতে নিজের বাড়ি মনে করে থেকে যাবে তখন আপনার মনে হবে এই পাখিটাই হয়তো এখানেই ভালো থাকবে তাই পাখি আপনি পুষুন ভালো লাগবে আপনার বাড়িতেই পাখির জায়গা হয়ে উঠবে আমার কাছে প্রিয় জায়গা চিড়িয়াখানাই হয়তো হতে পারে কারণ আমি অন্য কোথাও গিয়ে কোনো পাখি দেখিনি আমি যে কটা পাখি দেখেছি সে কটা চিড়িয়াখানাতেই দেখেছি আর কোথাও আমি যাওয়ার প্রয়োজন হয়নি আর বাড়িতে দেখেছি সুন্দরবনে দেখেছি অনেক পাখি তো আছে যা বাড়ির চারপাশে থাকে না তাদেরকে দেখার জন্য কিছু মিউজিয়ামেও যেতে হয় তাই গিয়েছি পাখি দেখেছি পাখি ভালো লেগেছে কিন্তু যেসব পাখি মিউজিয়ামে থাকে তারা কিন্তু বাড়িতে থাকে না তাই তাদের সৌন্দর্যটাও আলাদা যারা মিউজিয়ামে থাকে তারা সুন্দরও হতে পারে আবার আপনার কাছে যদি মনে হয় আপনার বাড়ির পাখি শ্রেষ্ঠ তাহলে মিউজিয়ামের পাখি আপনার কাছে যতই ভালো লাগুক না কেন আপনার বাড়ির পাখি আপনার কাছে সব থেকে প্রিয় তাই আপনার যেটা ভালো লাগবে আপনি যদি মনে করেন আপনার বাড়ির পাখি আপনার কাছে সবথেকে প্রিয় পাখি তাহলে মিউজিয়ামে পাখিগুলোও আপনার কাছে ভালো লাগবে মিউজিয়ামে পাখি যেমন ভালো বাড়ির পাখিও তেমন